আমার সংগ্রহ করা স্ট্যাম্পও আছে এবং মুদ্রাও আছে এবং কয়েকটি শিলা আছে আর সেগুলির মূল্য আমার কাছে বলতে গেলে সেগুলো বলবো নিশ্চয় সেগুলো অমূল্য কিছু কিছু মুদ্রা আছে যেগুলো আগেকার সময় চলতো যেমন পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা এছাড়াও আগেকার সময়ে তামার পয়সা চলেছে রূপোর পয়সাও চলছে শুনেছি কিন্তু আমি সেটাকে ব্যবহার হতে দেখি নি আর পঁচিশ পয়সা দশ পয়সা আমার সময়ে সময়ে চলে নি আমি যখন ছোটো ছিলাম তখনও চলে নি কিন্তু আমি ওই ব্য ওই পয়সাগুলো বা টাকাগুলো ওইগুলো দেখেছি যে তামার পয়সা ছিল আমি আমার দাদুর কাছ থেকে ওই তামার পয়সা দেখেছিলাম কিন্তু সেই তামার পয়সাগুলো আমি খুব যত্নে গুছিয়ে রেখেছি কারণ যেহেতু ওই পয়সাগুলো আগে চলতো তো ওগুলো আমার দৃষ্টি আকর্ষণ করেছে বা মনও আকর্ষণ করেছে তাই ওইগুলো আমি সংগ্রহ করে রেখেছি এছাড়াও এখনকার সময়ে অনেকে টাকার বিশেষ যেমন পাঁচ টাকার কয়েনের পিছনে কোনও ঠাকুরের মূর্তি করা থাকে তার ছাড়াও এক টাকার কয়েনে বুড়ো আঙুলের ছাপ থাকে এরকম যেগুলো নতুন নতুন কিছু যখন কোনও খুচরো বেরোয় বা নতুন তাতে ডিজাইন করা থাকে আমি সেগুলো সংগ্রহ করে রাখি এইভাবে মুদ্রা সংগ্রহ করি তাছাড়া স্ট্যাম্প সংগ্রহ করি আগেকার সময়ে স্ট্যাম্প ছিল একটা কমলা রঙের ছোটো কাগজে স্ট্যাম্প করা হতো আমি ওই স্ট্যাম্পগুলো সংগ্রহ করে রেখেছি কারণ আগেকার জিনিসগুলো সব নতুনভাবে রূপান্তরিত হচ্ছে এবং নতুনভাবে তাদেরকে আরও সাজিয়ে অন্যভাবে নিয়ে আসা হচ্ছে তো সেই নতুন জিনিসের থেকে পুরোনো জিনিস যেহেতু আমাকে বেশি যে আগ্রহ করে বা টানে তো আমি ওইগুলো আমার কাছে সংগ্রহ করে রেখেছি এবং এইগুলি আমার কাছে অমূল্য এবং খুব দা অমূল্যই কিন্তু খুব দামি কারণ আমি এগুলো যত্নে সংগ্রহ করেছি